কুর্তিটা যখন কিনেছিলাম তখন খুব সুন্দর ছিল কিন্তু পরে যখন ধুতে গেলাম তখন দেখলাম প্রচণ্ড পরিমাণে রং উঠছে তো কালারটা খুব নষ্ট হয়ে যাওয়ার ফলে তো আমাকে কিছুদিন পরেই ওটা ফেলে দিতে হয়েছিল